হ্যাঁ কে বলুন হ্যাঁ হ্যাঁ

সব ধরনের ঠিক আছে তারপরে পাপরি চাট তারপরে মিক্সড ফ্রুট চাট যেগুলো বলে সেরকম ধরনের তারপর কুরকুরে দিয়ে এখন যেরকম বানিয়ে দেয় মানে মোটামুটি কাস্টমাররাও যেরকম আমার কাছে মানে খেতে চায় সেরকমও আমি বানিয়ে দিই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনি যেমন বলবেন আমি সেরকমভাবেই আপনাকে বানিয়ে দেব কত কি দাম বলতে গেলে দেখুন এর সেরকম তো অনেক জনেরই বানাই সে আপনি যদি তার মধ্যে কিছু অ্যাড করলেন তার ওপরে আমি একটু বেশি নিতে পারি যদি আপনি এক্সট্রা কিছু অ্যাড করেন কিন্তু পাপরি চাটের যেরকম প্রাইস হয় এখন চল্লিশ টাকা তারপরে কুরকুরে চাট ওটাতে একটু অনেক কিছু দিয়ে বানাতে হয় মিক্সড ফ্রুট চাট যেটা আছে সেটা একটু বেশি দাম পড়ে কারণ অনেক ফল টল দিয়ে বানাতে হয় তো সেটা ধরুন ষাট টাকা এরকম আর যদি মানে আপনি নারকেলের কিছু বানিয়ে নেন সেই মানে জিনিসগুলো হিসাব করে আর কি আপনাকে বলে দেব আমি সেখানে দাঁড়িয়ে যে কত কী পড়বে আর কি কমে আমার আমার প্রাইস তো স্টার্ট হচ্ছে তিরিশ থেকে দিয়ে সব ধরনের ঠিক আছে সবথেকে ফিক্সড রেট হচ্ছে আমার তিরিশ টাকা থেকে আমি স্টার্ট করি চাটের হ্যাঁ এখন তো হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কারণ হ্যাঁ কারণ আমি তো বসছি না মানে আজকে তো সোমবার ওই জন্য আমি তো বসি না আমি সোমবারে বাদ দিয়ে সব দিনই বসি ওই বিকেল ছটা থেকে দশটা অব্দি মতো বসি ওখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ফাঁকা বলতে গেলে যখন আর কি আমি দোকান খুলি তখন যদি আপনি আসেন তাহলে তখন ফাঁকা পেতে পারেন তারপরে সাতটা আটটার দিক থেকে আর কি লোকের কাস্টমারের ভিড়টা বেড়ে যায় হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আর আপনি কি মানে কি চাট কি এখানে দাঁড়িয়ে খাবেন না মানে নিয়ে যাবেন বাড়িতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ নষ্ট হয়ে যাওয়ার ব্যাপার নষ্ট হয়ে যাওয়ার ব্যাপার বলতে গেলে এখন তো গরম পড়েছে কিন্তু সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বানিয়ে দিলে তো নষ্ট হয়ে যাবে না একটা মাখা জিনিস আর কিন্তু একটাই সমস্যা হয় যে মানে আমি দেখুন চাট তো একটা পাপড়ির জিনিস না যে আমি বানিয়ে দিলাম কিন্তু আমার ওটা আলু তারপর তেঁতুলের চাটনি দই এইসব পড়ে জিনিসটা যদি আপনি অনেক দূরে নিয়ে যান তাহলে কী হবে বলুন তো ওইটা একটু না নরম হয়ে যাবে ব্যাপারটা চাট জিনিস কত ঘন্টা তো রাখা যায় না কিন্তু হ্যাঁ মানে আপনি যদি গাড়িতে করে নিয়ে যান মানে আধা ঘন্টার মতো থাকবে হুম হুম হ্যাঁ হ্যাঁ কালকে বসবো আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ রাখছি তাহলে